পশ্চিমবঙ্গের মধ্যে বিনোদনের জায়গা বা ঘুরতে গিয়ে মজা করার জায়গার অভাব নেই এর মধ্যে কলকাতাতেই অনেকগুলো এরম ভালো ভালো স্থান আছে যেখানে গিয়ে মজা করা যায় যেমন গঙ্গার পাড় বাবুঘাট বিখ্যাত বাবুঘাটের আমাদের ফেরি করে বাবুঘাটে ঘোরা গঙ্গায় ঘোরা এছাড়াও আছে ইকো পার্ক নিকো পার্ক কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বিড়লা প্ল্যানেটেরিয়াম যাদুঘর চিড়িয়া আলিপুর চিড়িয়াখানা ইত্যাদি বহু জায়গা আছে এছাড়াও শহরের মধ্যে যে সমস্ত শপিং মলগুলো রয়েছে সেখানে বিভিন্ন গেম জোন সেখানে মানুষ আনন্দ করে এছাড়াও আছে পুরুলিয়া জেলার মধ্যে অযোধ্যা পাহাড়ে ট্রেকিং করা প্যারাগ্লাইডিং রক ক্লাইম্বিং বা রোপওয়েতে করে ঘোরা এই সমস্ত জিনিসগুলো অনেকটাই মজা দেয় তাই পশ্চিমবঙ্গে ঘোরার জায়গার যেরকম অভাব নেই সেরকম মজা করার জন্য বিষয়বস্তু বা স্থানেরও অভাব নেই